দৌড়ানোর জন্য আমার আরামদায়ক এবং পছন্দের জুতো হল নরম সোল বা মেমোরি সোলের জুতো কারণ এটা পড়ে হাঁটলে দৌড়ালে বা ট্রেডমিলে হাঁটলে আমার কোনো সমস্যা হয়না উল্টে আমি আরাম বোধ করি এর উপরে জালের মতো যে আবরণ থাকে এটাতে বাতাস চলাচলও করে তার ফলে আমার খুব সুবিধা হয় আসলে ভারী জুতো পড়ে দৌড়ানো যায়না তাই নরম সোলের জুতো এবং হালকা পড়লে আমি খুব সহজেই দৌড়াতে পারি ছুটতে পারি হাঁটতে পারি এর সাথে সাথে আমার দৌড়ানোর জন্য নির্দিষ্ট পোশাক আছে সেই নির্দিষ্ট পোশাকটি হল সুতির আরামদায়ক পোশাক তার সঙ্গে ট্রাক স্যুট এবং জুতো আরামদায়ক পোশাকের মধ্যে আছে কুর্তি যা সুতির তৈরি এভাবে সুতির তৈরি জামাকাপড় ট্রাক স্যুট এবং জুতো এগুলো পড়লে আমি সত্যিই আরাম বোধ করি আমার দৌড়ানোই কোনো সমস্যা হয়না পায়ের পাতার ওপর কোনো জোর পড়ে না এবং জুতোও ভারী লাগে না সেভাবে আমি সত্যি সতিই আরাম পাই